হ্যাঁ বলছি দাদা একশো টাকার তেল দিন তো হ্যাঁ দাদা বলছি একশো টাকার তেল দিন গাড়িতে তেল ভরব

না না ক্যাশেই দেবো আপনি একশো টাকার তেল দিন আচ্ছা বলছি হ্যাঁ বলছি দাদা একশো টাকায় কতটা তেল হবে কী বলছেন এই তো সেদিন একশো টাকায় এক লিটার তেল নিলাম আমি এই তো তিনদিন আগে ভরলাম আপনাদের এখান থেকে এর মধ্যে দাম বেড়ে গেলো কিন্তু এরকমভাবে যদি তেলের দাম বাড়ে কী করা যায় বলুন তো ভারী মুশকিল তো মানে গাড়ি চালানো তো খুবই মুশকিল হয়ে যাবে আপনারাই কি বাড়াচ্ছেন না কি বলুন তো হ্যাঁ কিন্তু এটা একটা ভীষণই বাজে ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন এত তেলের দাম বাড়লে তাহলে তো বাস ট্যাক্সি বা অন্যান্য গাড়িঘোড়ার মানে দামটাও তো আরও বেশি বেড়ে যাবে কী গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে তো সেটাই কথা হ্যাঁ ওটাই তো হ্যাঁ এখন তো দেখছি আর কোথাও সেরকম বেরোনো যাবে না পায়ে হেঁটে যেতে হবে না হলে এমনিই লোকাল গাড়ি ট্রেনে করে বাসে করে যেতে হবে কেননা এত দাম দিয়ে গাড়ি চালিয়ে যাওয়াটাও তো খুব মুশকিল হয়ে যাবে দরকার এখন করতে তো হবে ঠিক আছে দাদা দিন তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি